আমার এলাকায় স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য সর্ব প্রথম পরিষেবা হলো আমার এলাকায় যাতায়াত করার জন্য রাস্তাঘাট সর্ব প্রথমে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাগিয়ে দিতে হবে যাতে এ কোনো রুগী এবং নানা রকম ব্যাধি সম্পন্ন মানুষজনকে নিয়ে হসপিটালে যেতে কোনো রকম অসুবিধে না হয় এবং এই সমস্ত জিনিস ছাড়াও আমার এলাকায় এ সাধারণতভাবে কোনো আশা কর্মীরা তাড়াতাড়ি বাড়িতে এসে পৌ বাড়িতে বাড়িতে এসে কোনো রকম ঔষধ দিয়ে যায় না ও সময়ে ফোন করলে কোনো অ্যাম্বুলেন্স এই রাস্তার কারণে যাতায়াত কো না করার জন্য সময়ে আসতে পারে না এবং ওং নানা রকম ঔষধের জন্য হ অন্য সমস্ত জায়গায় কিনে বেরোতে হয় ও নানা রকম ওম অসুবিধার কারণে হসপিটালের মধ্যে অনেক ঔষধ পাওয়া যায় না নানা রকম টেস্ট করা সম্ভব হয় না না ও ও এই সমস্ত হসপিটালে বেডের কম থাকার কারণে তো সেখানে কম রুগীর ভর্তি নেওয়া হয় ও অক্সিজেনের কোনো রকম ব্যবস্থা নেই এই সমস্ত ও জিনিসগুলো পরিবর্তনের কারণে পরিবর্তন না করলে আমাদের সাধারণতভাবে সে স্বাস্থ্যসেবা উন্নত করা সম্ভব হয় না